হ্যালো কাকু আমি তৃষা বলছিলাম হ্যাঁ আমার তো কালকের পরীক্ষা দিতে যাওয়ার কথা আর হ্যাঁ আগামীকাল তাই আমি তো একটা ক্যাব বুক করেছিলাম আপনার ক্যাব হ্যাঁ আপনার আপনি এখন মনেই করতে পাচ্ছেন না আমার নাম তাহলে আপনার সব মনে আছে তো টাইম টেবিল কটায় আসতে হবে আপনার রাত নটায় কারণ আমার রাত দশটায় ট্রেন আছে আমি নটায় স্টেশানে পৌঁছাবো আর আপনাকে অন্তত আমাদের বাড়ির সামনে আসতে হবে সন্ধে ছটায় আমি সেটা আপনাকে অনেকবার বলেছিলাম ফোনে দুদিন আগে কল করে বলেছিলাম এখন আপনি আমাকেই চিনতে পারছেন না আবার কোনো কিছু সময়ও বলতে পারছেন না তাহলে এটা কি ধরনের কি হচ্ছে কাকু হ্যাঁ আমি তো আপনাকে সব দুদিন আগে থেকে তাহলে বলার মানেটা কি আপনাকে তো সবটা বলেছিলাম যে আমি পরীক্ষাটা আমার জন্য কতটা জরুরি আমি পরীক্ষার জন্য কতদিন ধরে প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম তারপর সেখানে যাবো একটা আত্মীয়র বাড়িতে থাকবো সেখান থেকে তো পরীক্ষা দিতে যাবো সমস্তটা আমাকে টাইমে পৌঁছাতে হবে আর ট্রেনের ব্যাপার এ তো অন্য কোনো গাড়ির ব্যাপার নয় বা আমার কোনো ব্যাপার নয় ট্রেনের ব্যাপার মানে তো ট্রেন তো আমার টাইম মতো আসবে না না ট্রেন তো ট্রেনের সময় মতো আসবে আমাকে তো পৌঁছাতেই হবে টাইমে

আমাদের বাড়ি থেকে স্টেশান এক ঘন্টার পথ আর আমি সেখানে গিয়ে আমাকে একটু অপেক্ষা করতে হবে না স্টেশানে এটু সমস্ত কিছু তো কত চেক করতে হবে না কিছু এরকমভাবে কতা হয় এটা কি কথার কি এটা কোনো কথা হলো নাকি তাই নাকি আর হ্যাঁ আপনি দেড় ঘন্টা আমার পথ আপনি এক ঘন্টা আগে আসবেন বলছেন আপনার কোনো যদি পরিচিত যদি কোনো আর অন্য ক্যাব ড্রাইভার থাকে অন্তত তাকে বলে দিন তা আপনার এরকম হলোই বা কেন আপনাকে তো আমি বলেছিলাম সব কিছু তা আপনি তখন বলেছিলেন সন্ধে ছটায় আসবেন আজকে তাহলে বলছেন আর গতকালও তো অন্তত আপনি আমাকে ফোন করে একবার বলতে পারতেন যেহেতু আগামীকালই আমার ক্যাবটা লাগবে তাই তো হ্যাঁ সেটাই তো হ্যাঁ ও পরীক্ষাটা আপনার ছেলেও দিচ্ছে তাহলে আপনি তো নিশ্চয়ই তাহলে বেশি সচেতন আমার থেকে আপনার ছেলেও যখন দিচ্ছে তাহলে জানেন যখন তাহলে কি করে এরকমভাবে সময়ের কোনো দাম নেই বলছেন তা একসাথে নয় আপনার ছেলেকে নিয়ে চলে আসুন একসাথে যাবো গিয়ে আমার আত্মীয়ের বাড়িতেই নয় থাকা হবে আপনার ছেলেও আমার সাথে থাকবে তাতে কি হয়েছে কোনো অসুবিধা নেই ও তাই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিলো কই শুনি নি তো আমি কিছু আর তাছাড়া আপনি তো সত্যি কতা বলতে আপনি আমার আত্মীয়ের মতো বলে তাই আপনাকেই আমি বুক করেছি ক্যাবটা অনেকবার গেছি আপনার আমি আপনার ব্যবহারও ভালো দেখেছি আর সেবারে বেড়াতেও গেলাম একসাথে আমার মা বাবার সাথে কাকিমা টাকিমা সবার পরিচয় ছিলো এরকম ভালো লেগেছে তাই আমার মাও বারবার বলেছে অন্য কোনো ক্যাব বুক করবি না কাকুর ক্যাবই কিন্তু বুক করবি তাই আপনি এক্সট্রা চার্জ নিয়েছেন সবই আমি তো তখন না বলি নি কিছু তবুও ওই জন্যেই আমার শুধু মা আসে বলেছে বলে তাই আপনার ক্যাবটাই বুক করেছি আর আপনি এখন এরকমভাবে কথা বলছেন আর আমি তো জানতাম না আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো আছেন তো এখন ও কাকিমা ভালো আছে সব দাদু দিদা সবাই ভালো আছে তো ও আর ও তো এক্সাম দেবে আমি তো সেটা জানতাম না বাবা একসাথে এরকম হবে আমি তো বুঝদে পারি নি আচ্ছা তাহলে কিন্তু সময়মতো তাহলে আসলে ভালো হবে তালে কি করা যায় এখন বলুন তো আপনার কি খুব মানে ঘোরতর অ্যাক্সিডেন্ট নাকি ও হালকা চোট লেগেছে পায়ে তাহলে কি হবে হ্যাঁ আসতে পারবেন আমি বুঝতে পাচ্ছি কিন্তু তাহলে ওই আধ ঘন্টা আর দেড় ঘন্টা এটার কি হবে আমার তো আসতে হবে সন্ধে ছটায় আর আপনি বলছেন আসবেন সাতটায় তাহলে এই সময়টুকু আমি কি করে মেক আপ করবো এই দেড় ঘন্টা মাত্র হাতে তো একটু সময় নিয়ে যেতে হবে বুঝতেই তো পারছেন একটা জায়গায় যাওয়ার জন্য একটু সময় চাই না হাতে সময় তো চাই হ্যাঁ সেটাই তো হ্যাঁ আমি ওই জন্যই তো শুধুমাত্র আমি জানি আপনার দায়িত্ব আমি ওই জন্য না হলে আমি কিন্তু সব সময় সকালে ফোন করতে পারতাম আমি তো এমন সময় ফোন করেছি আমার কালকের লাগবে আমি তো জানি আমি আগে বুক করেছি মানে কাকুর দায়িত্ব আছে সব কিছুই সেটাই আমি তো এবার আমি কি করে জানবো বা বলুন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তালে আপনার তো বাড়ির লোক ছিলো বা কাকিমা ছিলো সেটা তো আমাকে একবার ফোন করে বলতে পারতো না যে আপনার কাকুর অসুবিধা আছে অন্য কোনো ক্যাব বুক করো বা কিছু এরকম ব্যাপার তাই ওই জন্যই আর কি আমি আপনাকে ফোন করেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চেষ্টা করবেন আসার আর যদি না পারেন তাহলে অন্য কাউকে একটু পাঠাবেন আপনাকে ঠিক আছে আমি একবার না হয় কাল যেহেতু সন্ধেবেলা ট্রেন তো তাহলে ঠিক আছে আমি আপনাকে কাল একবার ফোন করে নয় মনে করিয়ে দেবো আর কি করা যাবে বলুন ভালো থাকুন হ্যাঁ ঠিক আছে তাহলে এখন রাখছি